বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির ফলে মানুষের কাছে বিভিন্ন ধরনের মোবাইল ফোন স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন জিনিস রয়েইছে তাই কেউ কেউ এই মোবাইলের সদ্ব্যবহার করে কেউ কেউ অসদ্ব্যবহার করে এই মোবাইলকে নিয়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের অসৎ উপায়ে ইনকাম বা অর্থ উপার্জন করতে থাকে সব থেকে বড় প্রভাব করে এই গেম মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বা বিভিন্ন বহিরাগত গেম ইনস্টল করার মাধ্যমে মোবাইলের যেমন বিভিন্ন সিকিওরড থাকে না বিভিন্ন তথ্য আদান প্রদান হয়ে যাওয়ার সম্ভবনা থাকে তাই সব থেকে ক্ষতিগ্রস্ত হয় এই গেমের মাধ্যমে শিশু বা ছাত্রছাত্রীরা তারা বুঝতেও পারে না যে এই গেম কতোটা তদের জীবনের সময় নষ্ট এবং জীবনে বিভিন্ন ক্ষতির মুখে তাদেরকে ফেলছে গেমের এই ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের কষ্ট বা বিভিন্ন ধরনের প্রতিকুল পরিস্থিতির মধ্যে তাদেরকে দেখা যাচ্ছে তারা না চাইতেও এই গেমের মধ্যে জড়িয়ে পড়ছে একবার ইনস্টল একবার দুবার সেটাকে নিয়ে গেম খেলা তাদের জীবনে প্রচুর প্রভাব দেখা যাচ্ছে তাদের পড়াশুনায় ক্ষতি নিজেদের পরিবারের সাতে অশান্তি ঝামেলা তো লেগেই চলেছে এই গেমগুলি খেলার মাধ্যমে কিছু কিছু বাচ্চা বা কিছু কিছু ছাত্রছাত্রীর জীবন যেমন ধ্বংসের পথে নেমে গেছে তেমনই কোনো কোনো মানুষ এই গেম খেলার পর সুইসাইড করতেও কো পিছপা হয়নি যেমন পাবজি ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খুবই ক্ষতিগ্রস্ত গেম তাদের মধ্যে থেকে দূরত্ব বজায় থাকা আমাদের কর্তব্য যাতে শিশুরা সহজভাবে এই গেম থেকে বেরিয়ে আসতে পারে এই বিভিন্ন গেমগুলিকে ব্যান করা উচিত যাতে ছোটো ছোটো জীবনগুলো নষ্ট হতে না পারে তাই আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের বাড়ির কোনো শিশু বা আমাদের জেলা পরিষদের কোনো বাচ্চা যাতে এই গেমের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে না পারে একবার জড়িয়ে ফেললে তাকে এই গেম মুক্ত করা অনেকটাই কষ্ট হবে কারণ গেম তাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে নিজেদের পরিবার ছাড়াও তারা এই গেমের মধ্যে দিয়ে নিজেদের আনন্দ খুঁজে পায় কিন্তু তা জীবনে যে কতোটা ক্ষতি করছে হয়তো তারা পরবর্তী ক্ষেত্রে বুঝবে তখন করার মতো কিছু উপায় থাকবে না তাই আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে ফোন থাকা সত্ত্বেও সেই ফোনের সদ্ব্যবহার হয় কোনো রকম গেম ইনস্টল যাতে ফোনের মধ্যে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে